সাম্প্রতিক সময়ে আমি এখন আমি আঁকতে পারি না কিন্তু আঁকা ভালো লাগে দেখতে অনেকে আঁকে তো আমার চেনা জানা একজন আছে মানে চেনা কাছেই মানে এত সুন্দর আঁকে কি বলবো অসাধারণ যা নাচ নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা ও এঁকেছে মানে এত সুন্দর হাতের কাজ ফিনিশিং সব কিছুই অসাধারণ জাস্ট মানে কিছু খুঁত নেই একদম মানে সব জায়গা আঁকা প্রতিযোগিতায় যায় ই করে মানে প্রাইজ আনে এ করে মানে সবাই দেখে বলে অসাধারণ এত একটা ছোটো মেয়ে হয়ে এত সুন্দর আঁকে কোনও খুঁত নেই নিখুঁত একদম মানে জাস্ট অসাধারণ না দেখলেই বোঝা যাবে না আমার আঁকা দেখতে সবাই আঁকে যখন প্রতিযোগিতা হয় দেখতে ভালো লাগে সবাই আঁকছে সবারটা নানান রকম আঁকা কিন্তু মানে ওর আঁকার দিকেই চোখ চলে যাবে ও আঁকছে ওর আঁকার দিকে চোখ চলে যায় এত সুন্দর জাস্ট আঁকে অসাধারণ